হ্যাঁ হ্যালো বলুন আপনি আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি হ্যাঁ হ্যাঁ আমি রমেশবাবু বলতেছি হ্যাঁ হ্যালো বলুন হ্যাঁ হ্যাঁ শুনুন

আমি তো আমি তো নিউটাউন মোড়ে থাকি তো আমার বুকিং প্রসেস হচ্ছে আমার এই আপনি যে রাস্তাটা ট্র্যাভেলিং করবেন তার জন্য আমার ট্যাক্সির যে ভাড়া সেই ভাড়া কিলোমিটারের হিসাব দিয়ে ধরলে সেই কিলোমিটার ছয়শো কিলোমিটার এবং আপনি পয়সা আমার পাঁচ হাজার টাকা ভাড়া হতে পারে আপনি কি দিতে পারবেন হ্যাঁ আমি কিলোমিটার প্রতি ছয়শো টাকা করে নিই যা বাবা